আঁকা মানুষের জীবনে কিন্তু থেরাপির মতনই কিন্তু কাজ করে কেননা আপনি যদি আঁকার মধ্য়ে নিজেকে নিমগ্ন রাখেন তাহলে কিন্তু মনের একাগ্রতা বৃদ্ধি হয় মনের একাগ্রতা বৃদ্ধি হলেই আপনি শান্ত প্রকৃতির হবেন এবং প্রত্যেকটি কাজ করার আগে কিন্তু আপনি এক থেকে দুইবার ভাববেন তাই আমার মনে হয় যে আঁকা মানুষের জীবনে কিন্তু একটি থেরাপি বা উপকারিতা হতে পারে একজন ব্যক্তি বা শিল্পী হিসেবে যদি কথা বলতেই হয় আঁকা বিষয়ে তা হলে কিন্তু আঁকা প্রত্যেকটি মানুষেরই আঁকা কিন্তু প্রয়োজন আছে এবং যদি কেউ আঁকা শিখতে ইচ্ছুক হয় তাকে কিন্তু আঁকা শেখানোটাও প্রয়োজন আছে একটা পড়াশুনোর শিশুর আঁকার প্রতি ঝোক থাকাটা কিন্তু খুব ভালো যে আঁকতে ভালো পারে তার হাতের লেখারও খুব কিন্তু যত্ন হয় হাতের লেখাও সুন্দর হয় এবং একাগ্রতা হলেই মানুষ কিন্তু শৃঙ্খলাপরায়ণ হবে দক্ষতাপূর্ণ হবে কল্পনাপ্রবণ হবে সৃজনশীলতা সবরকম গুণগুলিও কিন্তু তার মধ্য়ে বর্তমান থাকবে